আমি শুনেছি আগেকার সময়ে তামার পয়সা চলতো তা আমার কাছে সংগ্রহ করা প্রথম মুদ্রা ওটাই ছিলো স্ট্যাম্প বলতে সেরকম কিছু সংগ্রহ করা নেই আর তা ছাড়াও ছিলো পঁচিশ পয়সা দশ পয়সা এসব সংগ্রহ করেছিলাম কারণ ক তখনকার সময়ে ওসব চলতো এবং এগুলি কাছে এগুলি আমার কাছে বিভিন্ন রকম মূল্য রাখে কারণ এগুলি এখনকার ছেলে মেয়েরা জানেই না বা দেখেও নি পাঁচ টাকার পয়সা তারা দেখে নি কী জিনিস এগুলো আমি তাদেরকে দেখাই এবং এগুলি সম্পর্কে তাদেরকে জানাই এর ফলে তাদের অনেক জ্ঞান সঞ্চয় হয় আমার কাছে এগুলো অমূল্য রত্ন এগুলোর কোনো মূল্যই হয় না এগুলো বিশাল একটা সম্পদ